হ্যাঁ ডাক্তারবাবু বলছেন হ্যাঁ বলছিলাম যে আমার এক মাস ধরে খুব জ্বর মানে আমি এখানে হাতুড়ে ডাক্তার দেখিয়েছিলাম আর অনেক ওষুধও খেয়েছিলাম কিন্তু কোনো মতেই আমার শরীর ঠিক হচ্ছে না আর তাই আমার হাতুড়ে ডাক্তার আমাকে বলল যে কোনো বড় ডাক্তারের সাথে যোগাযোগ করতে আর হচ্ছে কোনো হাসপাতালে ভর্তি হওয়ার জন্য তো আমি তাই আপনার সাথেই যোগাযোগ করলাম যদি আপনি আমাকে কোনো রকম সুবিধা দিতে পারতেন সমস্যাটা বলতে আমি একমাস ধরে আমার খুবই জ্বর আমি যখন ওষুধ খাচ্ছি তখনই শুধু আমার জ্বরটা কমে যাচ্ছে আবার ঠিক একইভাবে জ্বর চলে আসছে মানে কোনো ভাবেই আমি সুস্থ হচ্ছি না তো ডাক্তারও বলল যে কোনো ভাবে হয়তো টাইফয়েড কিংবা অন্য কিছু বড় সড় রোগ হয়েছে কি না তাই আমাকে হাসপাতালে ভর্তি হওয়ার জন্য বলল কদিন বলতে তবু ওই তো বললাম তো এক মাস হতে প্রায় আর দুদিন বাকি রয়েছে আচ্ছা আচ্ছা ওই মালদার মীনাক্ষী মিশন হাসপাতাল তো শুনেছি ওইটা খুব ভালো হাসপাতাল আচ্ছা ওখানকার খরচা কেমন একটু বলবেন আচ্ছা আচ্ছা বলছি আপনিই দেখবেন তো মানে আপনি দেখলে ভালো হতো আপনি তো মহিলা ডাক্তার আর ব্যাপারটা হচ্ছে

ব্যাপারটা হচ্ছে মহিলা ডাক্তার দেখাতে চাইছিলাম তো ওই জন্যেই আপনাকে এতবার ধরে বললাম আচ্ছা আচ্ছা সাথে নিয়ে যাব ঠিক আছে তাহলে আপনার সাথে আমি যোগাযোগ করে নেব আচ্ছা ঠিক আছে আপনার সাথে তাহলে আমরা যাওয়ার সময় যোগাযোগ করে নেব আপনি তাহলে সমস্ত ব্যবস্থা করে রাখবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ম্যাডাম রেখে দিচ্ছি এখন হ্যাঁ হ্যাঁ নিয়ে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাডাম রেখে দিচ্ছি